আমার বাগানে রোপণ করা গাছপালাগুলিকে বাড়তে দেখে আমার খুব খুব ভালো লাগে আগে আমি গাছপালা লাগাতে বা বাগান তৈরি করতে পারতাম না গাছ লাগাতে পারতাম কিন্তু বাগান তৈরি করতে পারতাম না আমি বাগান করা শিখেছি আমার মাসিমণির থেকে আমার মাসিমণির বাড়িতে সুন্দর বাড়ির সামনে সুন্দর বাগান করেছে সব কিছু গাছ ফুল সবজি সব কিছু লাগিয়েছে আমার মাসিমণির হাতে অনেক কিছু গাছ হয় বা সবজি লাগালে সবজি হয় আর আমরা সবজি গাছ লাগালেও কী গাছগুলো হতো না হয়তো সেরকম পদ্ধতি জানতাম না আগে কিন্তু মাসিমণির কাছ থেকে এখন আমি সব শিখেছি আমি এখন ভালো বাগান করতে পারি এবং আমার বাড়িতে সুন্দর বাগান আছে এবং সেই ছোটো ছোটো চারা গাছগুলোকে বাড়তে দেখলে মানে খুব আনন্দ হয় একটা নতুন প্রাণ জেগে উঠছে এটা দেখতে খুব ভালো লাগে এবং গাছগুলিকে বাড়তে দেখে এবং গাছের রোপণ মানে এটা দেখাটা মানে আকর্ষণীয় ব্যাপার যে ছো একটু একটু করে চারা গাছগুলো বড় হচ্ছে এটা দেখা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আর তার সাথে আমার এই গাছ লাগানোর সাথে আমার দাদাও আমাকে সহযোগিতা করে আমার মা আর আমার বাবাও সহযোগিতা করে বাগানে রোপণ করা গাছ আর বাগান দেখতে কারই বা না ভালো লাগে সবারই ভালো লাগে আর আমারও খুব বাগান দেখতে খুব খুব ভালো লাগে আর তাছাড়া এখন বাগান করা একটা আর্ট যে অনেক সবাই পারে না বাগান করতে অনেকে বাগান সুন্দর করে বাগান করে